বাংলা জনগণ তাদের একটা নিজস্ব ব্যবহার আছে সে ব্যবহার দিয়ে তারা একে অপরের কাছে পরিচিত লাভ করে আমরা বাঙালি সেক্ষেত্রে আমরা নামের ক্ষেত্রে প্রথমে যেটা ব্যবহার করি সেটা হল শ্রী মেয়েরা সাধারণত কুমারী বা শ্রীমতী ইত্যাদি লিখে থাকেন যদি কারোর সাথে প্রথমবার দেখা হয় তাকে নমস্কার বা পায়ে ছু পা ছুঁয়ে প্রণাম করা হয় এটাই কিন্তু বাঙালির সংস্কৃতি আবার যখন কেউ বাড়ি থেকে যায় তখন তাকে প্রণাম করে বা আবার আসবেন এসব বলে তাকে বাড়ি থেকে বিদায় দেওয়া হয় দ্বিতীয়ত নিজে বাঙালি বলাতে যদি কোনও পূজাআর্চ্চা বা কোনও কিছু হয় সেক্ষেত্রে তাদের নিজেদের ভাব ভঙ্গি বা পোশাক আসাক ইত্যাদির মধ্যে নতুন নতুন অনেক কিছু চাকচিক্য দেখা যায় যেগুলো কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যায় না তাই বাংলা ভাসার মধ্যে বিশেষ অনুভূতি বা এক আত্মিক টান অনুভব করি প্রতি ক্ষেত্রে অনুভব করা যায়